আমার কাছে আমার জীবনের অনেকগুলি চ্যালেঞ্জিং রুট রয়েছে তার মধ্যে একটি অন্যতম হল আমার মুকুটমণিপুর যাওয়া তো প্রথমত আমি একজনের সাথে চ্যালেঞ্জ করি যে আমি আমার বাইক নিয়ে পাড়ি দেব মুকুটমনিপুর তো সেইভাবেই আমরা সেই জায়গাটার যাওয়ার জন্য প্রস্তুতি নিই খুব ভোর উঠি এবং সাথে কিছু খাবারও নিয়ে নিই বা গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল নিই তারপর বেরিয়ে পড়ি আমি তো এইভাবেই আমরা পাঁচ ঘণ্টা বাদে আমার গন্তব্যস্থল সেই জায়গাতে আমি পৌঁছালাম তো জায়গায় পৌঁছানোর সময় আমাকে দু তিন জায়গায় দাঁড়াতে হয়েছে কেননা অনেক অনেক এই র এই রকমও পথ আছে যেখানে খুব লাইন জাম হয় তো সেই সব রুটে আমাকে কিছুক্ষণ ওয়েটও করতে হয়েছে তারপর আমি আমার বাইক নিয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাই তো আমাকে আমার ওই গন্থব্যস্থলে পৌঁছানোর জন্য আমার বাইক আমার খুব সাহায্য করেছে তো এরপরেও যদি কেউ সাহায্য করে থাকে তো আমার দাদা আমাকে কিছু টাকা দিয়ে আমার ওই লক্ষ্য পৌঁছোতে সাহায্য করেছে আমার ওই চ্যালেঞ্জিং রুটটি আমার দাদার দ্বারা সম্পূর্ণ হয়েছে